আমার মতে যেকোনো খেলাধুলায় যেমনি প্রত্যেক মানুষের শারীরিক গঠন এবং মানসিক গঠনের জন্য অবশ্যই দরকার তাই মানুষের যেকোনো খেলাধুলার সাথে যুক্ত থাকা অনেক দরকার তাতে মানুষের শারীরিক গঠন অনেক ভালো হয় তো এটা তো গেলো খেলার ক্ষেত্রে তো মানুষের খেলাধুলা যেমনি অবশ্যই দরকার তাই মানুষের খেলাধুলাতে যেমনি খুব ভালো খেলাধুলাও হয় তার সাথেসাথে খেলাধুলাতে অনেক হার জিতও হয় যেমন কোনো একটা খেলা হচ্ছে সেখানে যেমনি একটা খেলোয়াড় যেমনি জয়ীও হবে তেমনি আরেকটা বা আরেকজন যে আছে সে অবশ্যই হারবে তারমানে এটাই নয় যে সে হেরে গেলো মানে সে নিজেকে আর কিছু করতেই পারবেনা কারণ একটা মানুষ যখন হারে সেটা তার কাছে একটা খুব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কারণ যেকোনো খেলাই সবার জন্য প্রথমে হয়ত ভালো নাও হয়ে উঠতে পারে কারণ প্রত্যেকের দ্বারাই সবকিছু হয়না কারণ যেকোনো খেলাই খেলার জন্য চেষ্টা অবশ্যই দরকার তাই খেলাতে হার হার মানে এটা নয় যে সে আর কখন সেই খেলাটা পারবেনা কারণ সেটা তার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে উঠলো যে তাকে ওই খেলাটাতে নিজেকে জয়ী করতেই হবে তারজন্য ওই হারাটা তার কাছে একটা বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যাতে ও পরবর্তী যখনই ওই খেলাতে নামবে তাতে সে যেন অবশ্যই জয়ী লাভ করে তাই হারা বা হেরে যাওয়া কখনোই সেটা মানুষকে কখনোই নিচু ভাবে দেখতে নেই কারণ সে হেরে গেছে বলে এটা নয় যে সে আর কখনোই সেটা পারবে না কারণ হতে পারে যে সে হেরে গেলো সেই চ্যালেঞ্জটাই সে পরবর্তীকালে যখন ওই খেলাতে যাবে তাতে সে আরও বেশি করে জয়ী লাভ করতে পারবে